সামাজিক মিডিয়া প্লাটফর্মগুলি মিডিয়া যেই প্ল্যাটফর্মগুলি রয়েছে যেমন ইউটিউব বা অন্যান্য কিছু সেগুলো এই ছোটো ছোটো শিল্প বা কারুশিল্পকে নিযুক্ত ব্যক্তিদের অনেকটা পরিমাণে সাহায্য করেছে তারা এর মাধ্যমে নিজে সেই সমস্ত শিল্পীদের তাদের হাতে শিল্প বা কারুশিল্প তাদের গোটা বিশ্বের সামনে নিয়ে আসতে সাহায্য করেছে এবং তারা এমন কি সেই ভিডিও বানিয়ে সেই প্ল্যাটফর্ম থেকেও বা মিডিয়া প্লা সামাজিক যে সমস্ত মিডিয়া প্ল্যাটফর্মগুলি রয়েছে সেইগুলোর থেকেও টাকা রোজগার করতে পারে এবং তাদের সংসার চালাতে পারেন আমি একটি ইউটিউবের কারুশিল্পের চ্যানেল দেখি কারণ এটিতে আমার তার কাজগুলোই খুবই ভালো লাগে এমন কি আমি তার সে সমস্ত কাজগুলি দেখে তার মতো কাজ শেখা করার চেষ্টা করি এবং তার থেকে আমি জ্ঞান অর্জন করি সেই জ্ঞান দিয়ে আমি আমার নিজের কারুশিল্প বা সেই ধরনের শিল্প গড়ে তুলতে আমি চেষ্টা করি তাই আমার এই ধরনের কারুশিল্পের চ্যানেলগুলো দেখতে অনেকটাই ভালো লাগে